আমরা প্রধানত বাঙালি এবং আমরা উত্তর চব্বিশ পরগনা জেলাতে যেহেতু বসবাস করি সেহেতু আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় লোকেরই মাছ ভাত হল প্রধান খাদ্য এছাড়া আমরা মাছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি ভাতের সাথে কোনো রকম তরকারি না থাকলেও যদি আমাদেরকে মাছ দেওয়া হয় তাহলে আমরা প্রচুর পরিমাণে ভাত খেতে পারি এবং প্রচুর পরিমাণে ভালোবাসি সেই মাছ দিয়ে ভাত খেতে প্রধানত আমার অনেক মাছই পছন্দ তার মধ্যে প্রধান মাছ যেটা পছন্দ সেটা হল রুই মাছ আমি প্রচুর পরিমাণে রুই মাছ খেতে পছন্দ করি কারণ এই রুই মাছটি পুকুরে চাষ হয় এবং এর স্বাদ খুবই ভালো লাগে যেহেতু মিষ্টি জলের মাছগুলো প্রধাণত প্রচুরই মিষ্টি হয় এবং খেতে সুস্বাদ হয় তাই আমার রুই মাছ খুবই ভালো লাগে আমি রুই মাছ দিয়ে অন্য কোনো তরকারি ছাড়াও প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিতে পারি আর এই রুই মাছের ঝোল বা রুই মাছের বান্না বা রুই মাছ ভেজে আমার সবগুলোই ভালো লাগে এছাড়া মানুষ সাধারণত রুই মাছ ফানুস মাছ ইলিশ মাছ কালিবাউশ মাছ সাইপ্রিনাস মাছ রূপচাঁদ মাছ পোনা মাছ সিলভার মাছ এই মাছগুলো খেতে প্রধানত পছন্দ করে এছাড়া রয়েছে নানা ধরনের সামুদ্রিক মাছ ভেটকি মাছ এই ধরনের মাছগুলি মানুষ খেতে পছন্দ করে আর বাঙালিরা প্রধাণত মাছ দিয়েই ভাত খায় কারণ আমরা সকলেই জানি যে বাঙালিদের প্রধান খাদ্য হল মাছ ভাত তাই তারা যদি মাছ পেয়ে যায় তাহলে তাদের আর অন্য কিছু তরকারি না থাকলেও চলে এই জন্য মানুষ প্রধানত এই মাছ খায় প্রচুর পরিমাণে এবং অনেক মানুষই এই মাছ ধরে এনে মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া জেলেরা এই মাছ চাষ করেই তাদের প্রচুর পরিমাণে লুট মুনাফা নিয়ে তাদের তাদের সংসার চালায় এছাড়া নিজেদের ভরণপোষণ সমস্ত টাকা এরা তারা এই মাছ ব্যবসার মাধ্যমেই পায়